কৃষকরা পার্শ্ব ব্যবস্থা ছাড়া যা যা করতে ভালোবাসে তারা হচ্ছে ধানের ব্যবসা করতে ভালোবাসে এবং তারা চাষবাস ছাড়া তারা টোটো চালাতে দোকান চালাতে এবং তারা অন্যান্য কাজ যেমন তারা অনেক কিছু বিক্রি করতে শাক সবজি বিক্রি করতে মাছ বিক্রি করতে ভ্যান চালাতে লরি চালাতেও তারা পছন্দ করে এবং আরও আছে যেমন হচ্ছে তারা কৃষিকাজ ছাড়া তারা লোকের জমিতে লাঙল বওয়ানো এবং ট্র্যাকটার চালানো আর তারা নিজেদের জমিতে সবুজ উদ্ভিদ অর্থাৎ সবজি সবজি লাগানো এই সব করতেও তারা খুব পছন্দ করেন